আমার প্রিয় মাছ কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তাই বাজার গেলেই আমি যদি কোনোদিন বাজার যাই চিংড়ি মাছ আমি অবশ্যই কিনে আনবো কারণ চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের তেল ঝাল চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছকে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করা চিংড়ি মাছকে ফুলকপি আলু দিয়ে তরকারি করা বা চিংড়ি মাছ যাই দেন সেটা আমার খুব ভালো লাগে ওটা আমার খুব প্রিয় মাছ মানুষ সাধারণত মাছ খায় পোনা মাছ চারা পোনা বড় পোনা মাছ রুই কাতলা এইসব মাছ খায় চিংড়ি এখন গ্রামাঞ্চলেও কিন্তু চিংড়ি মাছের প্রভাব প্রচুর চিংড়ি মাছ খায় পম্ফ্রেট মাছ খায় ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে ইলিশ মাছও খায় মানুষ তাই ইলিশ মাছটা সাধারণত ওই বর্ষার সিজনে পাওয়া যায় ওই ইলিশ মাছ খায় পুঁটি মাছ মৌরলা মাছ ল্যাটা মাছ চ্যাং মাছ মাগুর মাছ শিঙ্গি মাছ কই মাছ এক কথায় চুনো মাছ অনেক কিন্তু এইসব মাছ খেতে সবাই ভালোবাসে সকলেরই প্রিয় এই মাছগুলো সাধারণত মানুষ ওগুলোই খায়